আমার প্রিয় ইনডোর গেম হল লুডো আমি লুডোটা কেন খেলতে পছন্দ করি আমরা এটা সবাই মিলে বাড়ির সকলেই খেলতে খেলতে পারি তাহলে সবাই একসঙ্গে বিকালবেলায় বসে বাড়ির সবাই লুডো খেললে ছয় পড়লে সবাই আনন্দ পায় আবার পুট পড়লেও আবার খুব কষ্ট হয় আর আমার ছেলে এতে আরও লুডো খেলতে পছন্দ করে ওর বেশি একটু ছয়ও পড়ে লুডো খেলতে খেলতে আমাদের একটু লুডোটারও খেললে ছয়টা একটু কম পড়ে তাতে মানে ও ও একটু বেশি আনন্দ পায় তাতে আমার দেখে একটু খুশি হয় যে ছেলেটা আমারতে আমার থেকেও ভালো পারে এবং আমাদের ঘরের সকলে সবাই লুডো খেলতে পছন্দ করে তাহলে লুডোটা একসঙ্গে বিকালবেলায় কিছুক্ষণ খেললে লুডোর মানে সময়টাও কেটে যায় আর সবাই মিলে আনন্দও হল আর বাড়ির সবারই মনের মনও ভালো লাগল আর লুডোর সঙ্গে লুডোর যখন খেলতে খেলতে আবার সাপ খেলাটাও বিশাল আনন্দিত হয় কেন না সাপের যখন মুখে পড়ে তখন একবারে আমরা আবার নীচে নেমে আসতে হয় তাখন আরও মনে আনন্দ পায় আমার ছেলে এতে আরও অনেক খুশি হয় এবং এ সবাই মিলে একটা সময় লুডো খেললে লুডোটা খেলার টাইমটাও ভালো লাগল এবং সবারই মনে আনন্দও লাগল